আট হাজার আটশো বিয়াল্লিশ নিরানব্বই হাজার দুশো তিন তিরানব্বই হাজার চারশো পাঁচ ন লাখ সত্তর হাজার পাঁচশো দুই তেরো হাজার ছশো নিরানব্বই